এখানের প্রধান পেশা হল কৃষিকাজ এখানের মূলত তরমুজ শশা আখ ইত্যাদি চাষ করা হয় এবং এটি মালভূমি অঞ্চল যেহেতু সেহেতু গ্রীষ্ম এখানে গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে তো এই সব যেমন শশা তরমুজ এইগুলো গ্রীষ্মকালে খুব আরাম আরামদায়ক ফল তো এখানে এইগুলোই চাষ করা হয় এবং চাষবাসই হচ্ছে পুরুলিয়া জেলার সবচেয়ে বড়ো পেশা